পাঁচশো ছয় দশ হাজার তিনশো তিন ন লাখ নব্বই হাজার নশো দুই আট লাখ বারো হাজার তিনশো তিন চার লাখ পঞ্চাশ হাজার পাঁচশো পাঁচ